প্রথমত বলি কোনো একটি নতুন ছবি এ আঁকার সময় যে যে অনুভূতিটা সেই অনুভূতিটা একটা মারাত্মক লেভেলের হয় কারণ আমি অনেক নতুন জায়গায় গিয়েছি এবং যখন কোনো নতুন ছবি যেগুলো নতুন কিছু আঁকবো আর কি যার বিষয়ে আমার কোনো ধারণা নেই তার তার সেই সময় আমার কী করণীয় সেই ছবি যাকে আমি ছবি যাকে আমি আঁকবো আর কি তার বিষয়ে যে অতীতটা থাকে অতীত তার ভবিষ্যৎ কী হবে তার অতীত তার ভবিষ্যৎ কী হবে সেই বিষয়ে জানাটা খুব প্রয়োজন কারণ সেই যে আঁকার যে অভিজ্ঞতাটা সেখান থেকে আসবে কারণ একটা বিষয় একটা বস্তুর যে নতুন বস্তুকে আমি আঁকবো তার ভবিষ্যৎ কী তার অতীত কী ছিল এই বিষয়গুলো জানা থাকলে আমার যেটা মনে হয় সেই ছবিটা আঁকতে ততটাই আনন্দময় হয় কারণ আমি ধর একটা ছবি আঁকি সেই ছবিটা দেখছি যে এই ছবিটা যখন আঁকা হবে তখন খুব খুব আর কি অনেক মানুষই অধিকাংশ মানুষই এই ছবিটাকে নিয়ে অনেক অনেকে বিষয় রিসার্চ করার চেষ্টা করবে সেই কারণে আমার যে একটা অচেনা ছবি আঁকবো তার বিষয়ে আমাদেরকে একটা মাথায় রাখতে হবে অ্যাঁ ছবিটা যখন আঁকব এই ছবিটার অবশ্যই অর্থ থাকা উচিত সেইভাবে আর কি হ্যাঁ কোনো বিষয়ে আঁকার সময় তার অতীত বর্তমান এগুলো বিবেচনা করেই একটা আঁকা এই ছবিটা আঁকা উচিত এইভাবেই অবশ্যই আর কি যারা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যারা ছবি আঁকে আর কি যারা আর্টিস্ট তারা ও অফলাইন অনলাইনের ব্যবস্থাটা নেয় না অবশ্যই তারা তাদের যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়েই সেই ছবিটা অঙ্কনের দিকে আকর্ষণ করে অকর্ষণ নেয় এবার যখন একটা ছবি আঁকবে যদি মনে হয় যে এই ছবিটা কীভাবে আঁকবো যদি সে সত্যিই যে একটা আর্টিস্ট হয়ে থাকে তার একটা অভিজ্ঞতা থাকে তাহলে কোনো কিছু না দেখে তার যে অভিজ্ঞতাটা মনের যে অভিজ্ঞতাটা চিন্তা ভাবনার যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটাকে সেই আর্টিস্টটি কাজে লাগিয়ে সে সেই ছবিটা সম্পূর্ণ করতে পারবে আমার যেটা মনে হয় এবার আমি তো অফলাইন অনলাইন অনলাইন তো অবশ্যই ব্যবহার করবো না কারণ আমি যে ছবি এঁকে যে অভিজ্ঞতাটা করেছি আর কি সেই অভিজ্ঞতাটা লাগিয়েই ছবিটা সম্পূর্ণ করবো এরকম একটা বিষয় অবশ্যই আমি চেষ্টা করবো যে নিজের অন্তর থেকে নিজের চিন্তা ভাবনাটাকে কাজে লাগিয়ে ছবিটা সম্পূর্ণ করবো আমি যখন ছবি আঁকতাম আমি যখন প্রথম প্রথম যখন ছবি আঁকতাম তা আমার খুব কষ্ট অনুভব হতো যে ছবিটাকে কীভাবে আমি তার প্রতিরূপ আমি ফুটিয়ে তুলবো তা ছবিটাকে খুব কাছ থেকে অবশ্যই দেখতাম যে কীভাবে সেই ছবিটা তৈরি হয়েছে ছবিটাকে কীভাবে তৈরি করানো হয়েছে কোনটা আগে কোনটা আগে কোন দিক থেকে আগে শুরু করলে ছবিটা পারফেক্টলি এই ছবিটার মতো দেখতে হবে এরকম একটা বিষয় ছবি আঁকার সময় অবশ্যই একটা নিরিবিলি জায়গায় বসে সেই ছবিটা অঙ্কন করা উচিত কারণ যখন তুমি নিস্তব্ধতায় বসে কোনো যখন ছবি আঁকবে সেই ছবিটা দেখবে আপনার আপনার চোখের সামনে ভেসে উঠবে একটা ছবি আঁকার সময় যখন তুমি চুপচাপ নিরিবিলি ও নিরিবিলি স্থানে যখন ছবিটা অঙ্কন করবে তখন ছবিটা আরও দেখতে সুন্দর হবে এবং

ওয়ান লেভেল আপ ছবিটা অবশ্যই আসবে কোনো চিন্তা ভাবনা ও কোনো আউট চিন্তা ভাবনা আসবে না কোনো কোনো খারাপ দৃশ্য আপনি দেখবেন না নিরিবিলি জায়গায় যেখানে কেউ থাকবে না সেসব জায়গায় ছবিটা আঁকবেন দেখবেন ছবিটাও খুব সুন্দর থাকবে সুন্দরটা সুন্দর আসবে